প্রত্যেক জেলাতেই বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং সব জায়গাতেই সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যবাহী কিছু অনুষ্ঠান হয়ে থাকে সব জায়গার মানুষের ভাষাও যে একই রকম হয় তা নয় যেমন আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের পাশাপাশি একটা সাঁওতাল পরিবারও আছে যারা খুব বাঙালিদের সাথে মেশে ভালো ব্যবহার করেই থাকে এছাড়াও অনেক ছোটো ছোটো পরিবার আছে যারা খুব ভালো ব্যবহার করে আমাদের সাথে এবং ধর্মীয় রীতি হিসাবে এখানে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পূজা পার্বণ ইত্যাদি হয়ে থাকে ফলে মানুষ খুব আনন্দ পায় সাংস্কৃতিক দিক থেকে নাচ গান এবং রীতিনীতি খুব প্রচলিত এবং এখানে খুব দলবদ্ধভাবে নাচ গান হয়ে থাকে এতে কোনো রকম অসুবিধা হয় না এবং মুসলিম সম্প্রদায়ও আছে তারা তাদের মতো বসবাস করে এতে কোনো আমাদের ক্ষতি হয় না মুসলিম সমাজের লোকদিকেও আমাকে খুব ভালো লাগে কেননা তারা বাঙালিদের সাথে এমনভাবে মেশে বোঝা যায় না ভিতরে তাদের যাই থাকুক উপরের বাহ্যিক ব্যবহার খুবই ভালো এতে আমরা খুবই আনন্দিত আমি মনে করি ভাষা ধর্ম রীতিনীতি অনুশীলন যে ধর্মের মানুষ সেই ধর্মের মানুষের কাছে খুবই প্রতি খুবই ভালো তাই বাঙালিদের কাছে যেমন বাংলা ধর্ম মুসলিমদের কাছে তেমনি মুসলিম ধর্ম খুবই ধর্মীয়ভাবে পালিত হয়